হ্যাঁ আমার রান্নার ক্ষেত্রে এক সময় দুর্ঘটনা ঘটেছিল গ্যাসে আমি লুচি ভাজছিলাম এবার ভাজতে ভাজতে কড়াটা উলটে যেয়ে হাতে আমার গরম তেল পড়ে যায় তো তেল পড়ার সঙ্গে সঙ্গে প্রচুর জ্বালা যন্ত্রণা করে এবং জ্বালা যন্ত্রণা করার সঙ্গে সঙ্গে ফুলে যায় জল ঢুলির মতো উঠে গে গিয়েছিল সেখানে আমি কোলগেট লাগিয়েছিলাম আর হচ্ছে আলুকে থেঁতো করে আলুর রস লাগিয়েছিলাম তা ক্ষেত্রেও আমি একটু উপশম পেয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমাকে তেল পড়া জাতীয় একটা জিনিস করতে গিয়ে করে নিয়ে আসতে হয়েছিল এবং তার উপরে লাগাতে হয়েছিল এবং প্রায় জ্বালাটা আমার তিন ঘণ্টা চার ঘণ্টা ধরে জ্বালা করেছিল হাতটা এবং হাতটা আমি হাতটাতে আমি কোনো কাজও করতে পারিনি হাতটা নাড়তে পারিনি এতটাই ব্যথা হয়ে গিয়েছিল ফুলে গিয়েছিল তার পরে হচ্ছে ডাক্তারের কাছে যেয়ে একটা মলম নিয়ে আসতে সেই মলমটা মাখতে তারপর সেটা সুন্দর হয়েছিল মানে ব্যথাটা আমার ব্যথাটাও ভালো হয়ে গিয়েছিল আর হচ্ছে ফোলাটাও কমে গিয়েছিল কিন্তু একটু ঘা টাইপের মতো হয়ে গিয়েছিল তো সেই ঘাটাও আমার খুব শিগগিরই শুকনো হয়ে গিয়েছিল এবং প্রচুরই জ্বালা হয়েছে যন্ত্রণা হয়েছে প্রচুরই কষ্ট পেয়েছিলাম প্রচুর কেঁদেছিলাম তো সেখান থেকে আমি ওই মলমের জন্য উপশম পেয়েছিলাম আর মলমটা মেখে আমি ওটাকে শুকনো করতে পেরেছিলাম আর সেখান থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি